হ্যালো কে বলছেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলুন আমি তো এমনি বিয়েবাড়ি টিয়েবাড়িতে অর্ডার দিই সব বড় বড় বিয়েবাড়িতে অর্ডার দিই বলুন কি কি মাছ লাগবে আর আপনার হল ইলিশ মাছও পাওয়া যাবে পাতুরি করার জন্য এমনিতে কেনা মাছ ওগুলো আমাকে অর্ডার দিতে হয় আর এমনিতে দেশি বলতে রুই মাছ পাবেন বড় বড় রুই মাছ কাতলাও পাওয়া যায় আর যা লাগবে তেলাপিয়াটা একটু দামটা একটু বেশি পড়বে দিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি পড়বে আর রুই মাছ আড়াইশো টাকার মধ্যে আপনি ভালো মাছ পেয়ে যাবেন রুই কাতলা দুটোই আড়াইশো টাকার মধ্যে দিয়ে দেব কেজি হিসেবে আচ্ছা তবু আপনার তেলাপিয়া মাছটা কত কেজি লাগবে তবু হুম আর রুই মাছটা তাহলে আপনি আমাকে বলতে অর্ডার দিতে পারেন আমি ঠিক টাইমে আপনার বাড়িতে পৌঁছে দেব আপনার কোন ব্যাপার না আমি ঠিক ওঁকে দিয়ে দেব তাহলে রুই মাছটা কেমন সাইজের চাই আমাকে বলতে হবে তো যে কত এক কেজি নেবেন না এক কেজি যেমন মোটামুটি এক কেজি যেমন একটা মাছের বারো তেরো পিস করে হয় নাকি হ্যাঁ সে মাছ দিতে দিতেই ওরকম হয়ে যাবে ওটা তো আমি তো আগে বলতে পারব না ওটা মাছটা যখন আমি দেখবো মাছটা এবারে এক কেজি বেশি কম ওটা কোন ব্যাপার না ওটা হয়ে যায় আচ্ছা তাহলে মাছটা কি আপনাকে কেটে পিস করে পাঠাবো না হ্যাঁ এক্সট্রা লাগবে আমি আর প্রত্যেকটা মাছের হিসাবে আপনার কাছে আমি পাঁচ টাকা করে নেব কাটার জন্য আর যদি আপনি বাড়িতে কেটে নেন সেটার কোন ব্যাপার নয় তাহলে আপনি কেটে নিতে পারেন তাহলে আমি আপনাকে গোটা পুরো একবারে গোটা প্যাক করে দিয়ে পাঠিয়ে দেব তাহলে হ্যাঁ আমাকে অ্যাডভান্স তো কিছু দিতে হবে আমাকে কিছু টাকা দিয়ে রাখতে হবে আপনার অন্তত পঁচিশ তিরিশ কেজি মাছ মানে ওটা অন্তত তিন হাজার টাকা তো আমাকে দিতেই হবে আগে না আমার দোকান বলতে আড়ত তো আপনি সব সময় আপনার লোক থাকে আপনি পাঠিয়ে দেবেন না কোন অসুবিধা নেই যাকে হোক পাঠিয়ে দেবেন আপনার নামটা বলে দেবেন আমি খাতায় জমা করে দিলেই হবে তাহলে পঁচিশ তারিখে সকালে চাই নাকি মাছটা আচ্ছা আর কিছু বলবেন হুম রাখছি তাহলে হ্যাঁ হুম আচ্ছা